তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার ব্যতীত আধুনিক ব্যবসা ও আমদানি রপ্তানিতে উন্নয়ন সম্ভব নয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া আজকাল ব্যাঙ্ক বিমা ক্রেডিট কোম্পানির পরিবহন এবং উন্নত বিশ্বের সাধারণ কেনাকাটা সহ অনেক কর্মকান্ড অচল ব্যবসা বাণিজ্যে তথা ও যোগসূত্র প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য সহজে কম সময়ে সংবাদ আদানপ্রদান যোগাযোগ ইমেল ওয়েবসাইট ইন্টারনেট বাণিজ্যিক যোগ যোগাযোগ সহ সব রকমের যোগাযোগের আধুনিক মাধ্যম বিশ্বের প্রায় সকল দেশের মধ্যেই ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনই ই কমার্স বলে ইন্টারনেটের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রয়ের বিষয়টি সকলের দৃষ্টি সবথেকে বেশি আকর্ষণ করেছে এর মাধ্যমে শুধু যে পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে তা নয় বিভিন্ন ধরনের সেবাও ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায় ই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা ব্যাঙ্কে না গিয়ে নির্দিষ্ট হিসাবে টাকা স্থানান্তর করতে পারি